আমি কিছুক্ষন আগে জোম্যাটো থেকে একটা খাবার অর্ডার দিয়েছিলাম কিন্তু ডেলিভারি বয় সেটা ভুল ঠিকানায় পৌঁছে দেয় সেই ঠিকানা ভুল ঠিকানাটা হল নর্থলেক রোড কিন্তু আমার সঠিক ঠিকানা হচ্ছে নিয়ার সূর্য মন্দির এয়ারটেল টাওয়ার